প্রথমেই ডেঙ্গু জ্বরের জন্য মশারি টাঙিয়ে অবশ্যই শুতে হবে বাড়ির চারপাশ আনাচে কানাচে পরিষ্কার রাখা ব্লিচিং পাউডার ছড়ানো কোথাও কোনো ভাঙা পাত্রে জল জমতে না দেওয়া তারপর কর্পূর কর্পূর বিশেষজ্ঞরা জানাচ্ছেন গ্রামের দিকে বহু মানুষকেই শীতল শীতকালে ঠান্ডা লাগার কারণে বুকে কর্পূর ঘসতে দেখা যায় এই কর্পূরের ফলে বুকে জল জমে জমে থাকা বুকে জমে থাকা সর্দিও বেরিয়ে যায় এবং সঠিকভাবে শ্বাস প্রশ্বাস তারা নিতে পারেন বলে চলে যায় জল রয়েছে তাদের মতো এই পদ্ধতিতে তারা মশাও তাড়ান তারা আরো জানাচ্ছেন কর্পূরের চড়া গন্ধে মশা দূর হয় এর জন্য প্রথমে ঘরে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিন আর তারপর ঘরের একটু এক টুকরো কর্পূর ছড়ান কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঘরের একটাও মশা নেই কর্পূরের মতো রসুনের গন্ধেও মশা দূর হয় এর জন্য কয়েক কোয়া রসুন নিয়ে তা ভালো জলে ভালো করে ফুটিয়ে নিন এইবার সেই জলে একটি স্প্রে করে বোতলের মধ্যে ঘরে নানান জায়গায় স্প্রে করে দিন নিম পাতা ফুটিয়েও মশা তাড়ানো যায় না